কিছু সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত শিল্পশৈলী নাচ বা সংগীত আমাদের এলাকায় দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো কিছু সংগীত যেমন লোকগীতি বা রবীন্দ্রগীতি বা নজরুলগীতি যা আমাদের এখানে খুব চল দেখা গিয়েছে বাউল বা ফোক যেগুলো বলি আমরা সেই সবও দেখা যাচ্ছে আমাদের নদীয়া জেলায় এবং নাচের কথায় আসা গেলে সেগুলিকে বলা হচ্ছে যে ভারত নাট্যিয়াম কথাকলি নানান রকমের নৃত্য এখানে পরিবেশিত হচ্ছে আমাদের এখানে মানুষ পরিবর্তিত হচ্ছে মানুষ পরবর্তী প্রজন্মে তা শেখাচ্ছে নাচটা তো খুব প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমাদের এখানে আমি মনে করি যে লোকেদের এই ঐতিহ্যগুলি পরবর্তী প্রজন্মে শেখাতে হবেই কারণ বর্তমান প্রজন্ম অনেক এগিয়ে তারা কোনো দিক থেকেই যেন পিছিয়ে না থাকে কাজেই তারা যেমন পড়াশ্ লেখা পড়া বা চাকরির দিক থেকে এগিয়ে থাকবে তেমনি সাংস্কৃতি এবং ঐতিহ্যর দিক থেকেও তাদেরকে এগিয়ে থাকতে হবে তারা নাচ গান আঁকা কবিতা আবৃতি সব দিক থেকেই যেন এগিয়ে থাকে তাদেরকে যেন কেউ পিছিয়ে দিতে না পারে কাজেই রবীন্দ্র সংগীত লোকগীতি বা নাচের যে ভারাতনাট্যম কথাকলি বা এমনি সাধারণ নাচ তা নিয়ে তারা যেমন এগিয়ে চলে